সম্পাদনা মানুষের মতামতকে একত্রীকরণ প্রতিটি মানুষের বিভিন্ন মত আছে তাদের প্রতিটি মতামতকে আমি সম্মান করি এবং গ্রহণ করি আর এই গ্রহণযোগ্যতা এবং সম্মান থেকে আসে বিশ্বাস আর এই বিশ্বাসে আমরা যেকোনো কাজ পরিচালিত করি কাজের মধ্যে থেকে আসে আমাদের সততা এবং এই সততার থেকে আসে আত্মতুষ্টি এই আত্মতুষ্টির পথ বেছে নিই এবং সেখান থেকেই আসে সম্পাদনা স্বাভাবিক ছন্দেই জীবন প্রবাহমান তাই ভুল করাই স্বাভাবিক ভুল থেকেই আমরা শিক্ষালাভ করি তাই বিভিন্নভাবে আমরা ভুলগুলোকে সংশোধন করি এবং আমরা ততই শিখি না শুধুমাত্র গড্ডালিকা প্রবাহের সাথে আমি চলি না সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাথে আমি পরিবর্তনশীল কিন্তু আমার ভেতরের চিন্তাধারা এবং স্থিতিশীলতা বিচারবোধ আজও সময়ের সাথে অমলিন